আমি আমার রান্নাকে একটি পেশা বা শখ হিসাবে বেছে নিয়েছি কারণ আমি ভালোবাসি রান্না করতে আমি সবসময় চেষ্টা করি যাতে ভালো ভালো কিছু রান্না এবং প্রতিদিন সেইসব রান্নাগুলি ইউটিউবে আমি ডাউনলোড করতে আপলোড করতে এই কারণে আমি আমার রান্নাগুলি প্রতিদিন ভালো ভালো বা নতুন নতুন কোনো কিছু রান্না করার চেষ্টা করি আমি চেষ্টা করি এবং আমার পরিবারের লোকও আমার পাশে থাকে আমার শাশুড়ি মা আমাকে সবসময় সাহায্য করেন কীভাবে বা কোনটার পর কোনটা দিলে বা কোনো পুরোনো রান্না সেইগুলোকে তুলে ধরার জন্য আমি যখন প্রথমবার আমার বাড়িতে শ্বশুর বাড়িতে এসে আমি রান্না করেছিলাম সেটা খেয়ে সবাই বলেছিলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাই আমাকে আমার পরিবারের লোকও উৎসাহ করে এবং সাহায্য করে যাতে আমি ওই রান্নাটাকে নিয়ে পরিবর্তীকালে এগিয়ে যেতে পারি